হ্যাঁ আমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে যেগুলোর ওপর আমি কাজ করি বা কাজ করছি এই ইচ্ছার জন্য আমাকে অনেক কিছু উৎসাহ দেয় যেমন কি ড্রাইভিং গাড়ি চালানো বন্ধুদের সাথে এক সাথে কোথাও ঘুরতে যাবো গাড়ি নিয়ে বা এক জায়গা থেকে আরেক জায়গায় অনেকটা দূরে একসাথে গাড়ি চালাতে চালাতে যাওয়া প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া ও অনেক রকমের এনজয়মেন্ট অ্যাচিভমেন্ট বন্ধুদের সাথে একসাথে বা ঘরের লোকের সাথে যাদের সাথেই গাড়ি নিয়ে যাওয়া হয় বাইরে এই জিনিসগুলো এনজয়মেন্ট বাইরের নানান রকমের খাবার দাবার ঘোরা ফেরা এক জায়গা থেকে আর এক জায়গায় নিজে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া এগুলো খুবই ভালো লাগে আর এই জিনিসগুলোই আমাকে বিশেষভাবে উৎসাহ দেয়